আমি যে ট্রেকিং সাইটে আগে গিয়েছি সেটি এখন আগের মতো খুব একটা পরিষ্কার নয় ট্রেকিং সাইট অর্থাৎ আমাদের পরিবেশ পরিষ্কার অর্থাৎ রক্ষা করার কথা তখনই শিক্ষা মুখ্য যত বেশি মানুষ পরিবেশ দূষণের কারণ ধরন এবং প্রভাব সম্পর্কে সচেতন হচ্ছে তার একটি প্রতিরোধ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেশি কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো কীটনাশক ব্যবহার এবং বন উজাড় পরিবেশ দূষণের কারণ প্রকার ও প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে শিক্ষা অপরিহার্য পরিবেশ দূষণ প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার গুরুত্ব সম্পর্কে মানুষকে শেখানোর মাধ্যমে আমরা আমাদের গ্রহের একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি আমাদের অবশ্যই পরিবেশ দূষণের কারণ দূষণের ধরন পরিবেশের উপর এবং প্রভাব কীভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি তা বুঝতে হবে ট্রেকিং সাইটে পরিবেশ দূষণের মূলত কারণগুলি হল ক্ষতিকারক গ্যাস রাসায়নিক পদার্থ কণা পদার্থসহ দূষক নির্গমনের মাধ্যমে পরিবেশের দূষণ এটি জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন উজাড় এবং শিল্পদূষণের মতো মানুষের কার্যকলাপের কারণে ঘটে থাকে এই ক্রিয়াকলাপগুলি বিশ্ব উষ্ণায়ন অ্যাসিড বৃষ্টি এবং জল ও বায়ুদূষণ সৃষ্টি করেছে যা বিশ্বব্যাপী পরিবেশগত অবক্ষয়ের দিকেই পরিচালিত করেছে এই দূষণের প্রভাব সুদূরপ্রসারী এবং ধ্বংসাত্মক বায়ুদূষণ শ্বাসকষ্টজনিত রোগের কারণে হতে পারে জলদূষণ পানীয় জলকে দূষিত করতে পারে এবং স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে ভূমিদূষণের ফলে মাটির ক্ষয় ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হতে পারে তাছাড়া এটি বাস্তুতন্ত্রের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে যার ফলে জীব বৈচিত্র্য হ্রাস পায় ট্রেকিং সাইটের পরিবেশকে রক্ষা করতে গেলে অথবা দূষণের হাত থেকে বাঁচাতে গেলে আমাদের অবশ্যই দূষণকারী পদার্থের নির্গমন কমাতে হবে স্টোর বায়ু এবং জল বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে হবে এই উৎসগুলিকে আমরা পরিবর্তন করতে পারি জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা কমাতে হবে এবং দক্ষ পদ্ধতি ব্যবহার করতে হবে ট্রেকিং করার সময় যাতে কোনো রকম কোনো পলিথিন না ফেলা হয় এবং গবাদি পশুর সাহায্যে যদি ট্রেকিং করা হয় তাহলে খাবারের উচ্ছিষ্ট এবং মল মূত্র নির্দিষ্ট জায়গায় রাখতে হবে আমাদের ক্ষতিকারক রাসায়নিকের নির্গমন কমাতে হবে এবং টেকসই কৃষি অনুশীলন করতে হবে তাছাড়া আমাদের উচিত দূষণ এবং এর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সমস্ত ট্রেকিং এবং সাধারণ পরিবেশের মানুষকে পরিবেশবান্ধব হিসেবে জীবনযাত্রার প্রচার করা শেখাতে হবে